আমি মনে করি নারী সমাজে নাচটাকে নিয়ে এখনও মানুষ নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিতে পারে না কারণ মানুষ এটাকে একটা শখ বা ফ্যাশন হিসাবেই ভেবে নেয় বা কিন্তু এইটা একটা যে ক্যারিয়ার তৈরি করার মতন সেই রকম কিছু ভাবে মানুষ সেটাকে ভেবে নিতে পারে না হ্যাঁ অনেক রকমের সম্মুখীন হতে হয় নারীদেরকে নিজের শখের কাছে অনেকবার ঝুঁকে যেতে হয় অনেক এগোবার চেষ্টা করলেও সেই সব নারীরা উঠে দাঁড়াতে পারে না যে নারীরা এই মানে সমাজের সাথে লড়তে পারে না যে কোনও মানুষই নিজের স্বপ্নর কাছে অনেক কিছুই হারাতে হয় তো সেরকমই এই পেশাটাকে পেতে গেলে অনেক নারী অনেক কিছু কষ্ট করেই নিজের এই পেশাটাকে সম্মুখ করে রাখতে পারে তাও যদি মানুষ মনে করে যে এইটার কোনও পেশা নই তাহলে এটা মানুষের খুবই বড়ো ভুল ধারণা এটাও একটা পেশা যেটা আপনি ধরে রাখতে পারবেন এটাও একটা আমাদের সমাজের নিত্য পরিবেশ সুন্দর জিনিস যেটা আমাদের ধরে রাখা খুবই দরকার